আমি শীতকালে খুব ঘুরতে পছন্দ করি শীতকালটা আমার কাছে সব থেকে প্রিয় কাল শীতকাল এই শীতকালে আমি দার্জিলিং বলো বিভিন্ন জায়গা ঘুরতেও ভালোবাসি এবং আমার সব চেখে ফেবারিট জায়গা হচ্ছে দার্জিলিং তবে শীতকালটাই আমার খুব ভালো লাগে আমি শীতকালে আমি দার্জিলিংটাই বেশি যাই প্রতি বছর একবার করে আমি দার্জিলিঙে এই শীতকালেই ঘুরে আসি কারণ দার্জিলিঙে আমার ফেভারিট জায়গা তাই দার্জিলিং আমি এতো দূর গত চার বছর গিয়েছি বা আবার এই শীতকালে যাওয়ার প্ল্যানও করছি এই শীতকালে আমি দার্জিলিঙে ফের যাবো গিয়ে আমো আমি দার্জিলিঙে আমার সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে তোমার যে বাস স্ট্যান্ড থেকে উঠে মল মল হচ্ছে আমার সব থেকে ফেভারিট জায়গা বা বাতাসিয়া এটাও ফেভারিট জায়গা তাই আমার বাতাসিয়ায় আমি আগে বাতাসিয়াই ঘুরি তারপর মলে আমি যাই আমার মলটা থেকে মল থেকে আমি যে একটা সুন্দর দৃশ্য আমি দেখি সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এই কাঞ্চনজঙ্ঘাটা দেখার জন্য আমি প্রতি বছর আমি শীতকালেই যাই কেন শীতকালে আমার কাঞ্চনজঙ্ঘাটা খুব পরিষ্কার দেখাও যায় এই কাঞ্চনজঙ্ঘাটা আমি দেখার জন্য আমি শীতকালটাই বেছে নিই আর ওখান থেকে আমি যে সূর্য ওর একটা সূর্য ওঠার দৃশ্য হলো মানে ওটা দেখার জন্য আমি খুব ওই শীতকালের পথ বেছে নিই কেন আমার শীতকালটা খুব ভালো কেন ওই সময় আমার প্রিয় খা সবজি ফল বলো সবজি বলো খাওয়ার যে কোনো শীতকালে খাওয়ার যেটা পাওয়া যায় সেগুলো আমার সব থেকে খুব ভালোও লাগে টেস্টিও লাগে বা শীতকালে আমার একটা ঘোরার অভিমানটাও ভাল লাগে গরমকালের থেকে শীতকালটা আমার ঘোরার মমেন্টাই ভালো লাগে তাই আমি ওইটাই বেছে নিই যে শীতকালটা তাই আমি ঘুরতে ওই সময় যাই এবং কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমি মলে মলে আমরা ওখানে প্রথম বাস স্ট্যান্ডে লাবি লেবে ওখান থেকে উঠে হোটেল আমার তিরিশ থেকে পঁয়তিরিশ মিনিট টাইম লাগে হেঁটে কারণ ওই পাহাড়ে উটে হাঁটাটা আমার সব থেকে হেভি লাগে ভালো লাগে তা আমি ওই হেঁটেই যাই টাইম লাগুক আমি হেঁটেই যাই কিন্তু ওই হেঁটে যাওয়াটা শীতকালে হাঁটাটা অতো কষ্টেরও না খুব আনন্দের গায়ে জ্যাকেট থাকে তাই শীতকালে হাঁটাটা আমার খুব ভালো লাগে তাই আমি ওই শীতকালে হেঁটেই যাই আর ওখানে হাঁটা ছাড়া পথ নেই গাড়িও ওটে না তো হেঁ সবাই আমি জানি সবাই হেঁটেই যায় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বহু লোক যায় ওখানে এটা ট্রেনিং হয় মলে যে মিলিটারি ট্রেনিং বা এর ট্রেনিং যারা কারাটে শেখে তাদেরও ট্রেনিং হয় এইগুলো আমি দেখেছি খুব ভালো লেগেছে আহা আমারও ইচ্ছা ছিলো যে ওই ট্রেনিংয়ে একবার যোগদান করবো ইচ্ছা হয় কিন্তু ওখানকার যে ক্যাপ্টেন তারা তো আমাদেরকে আর নেবে না আমরা তো বাইরের ছেলে তাই নেবে না তাই আমরাও দেখি যে ওইটাই দেখি বা কাঞ্চনজঙ্ঘাটা বসে বসে অনুভব করি খুব ভালো লাগে তাই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমরা যাই তবে শীতকালটা আমার যে সবজি পাওয়া যায় না খুব সুন্দর মানে খেতেও টেস্ট লাগে বা খুব ভালোও লাগে সব কিছু তাই আমরা ওখানে দার্জিলিংটা আমার খুব প্রিয় জায়গা